হ্যাঁ আমি মাছ ধরেছি তবে ভাব ভাবতাম না যে আমি এই মাছ এত বড় পাব সামান্য পুঁটি মাছ মোটামুটি ওই পঁচিশ তিরিশ গ্রাম করে হয় তো আমি একবার ওই পুঁটি মাছ একটা পেয়েছিলাম একশো সত্তর গ্রামের একটা পুঁটি মাছ ছিপে ধরেছিলাম ওটাই মানে বড় বড় রুই কাতলার থেকে এই মাছটা সকলেই বলে যে এত বড় পুঁটি মাছ দেখি না আমার জীবনে এই একশো সত্তর গ্রামের পুঁটি মাছ একটা ধরেছি আশা করেছিলাম করিনি যে এত এই ধরনের মাছ পাব মাছ ধরে তো আমার খুবই ভালো লেগেছে এবং এই মাছটাকে দেখে আমি অনেকই ফোন করেছি আরও করেছি এরকম ধরনের আমি মাছ পেয়েছি